ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে অন্যতম হল যেমন কলকাতায় দুর্গাপুজো বা বোম্বে গণেশ পূজা বা অন্যান্য যে সমস্ত পূজা আছে কালী পূজা আছে বা ঈদ আছে বড়দিন আছে যেগুলো সব জায়গায় পালিত হয় ঈদ বড়দিন সব জায়গায় পালন হয় তাছাড়া যে সমস্ত আরও উৎসব আছে পোঙ্গল আছে বা অন্যান্য যে সমস্ত উৎসব যেগুলো দক্ষিণ ভারতের দিকে হয় বা তার মধ্যে দেখা যাচ্ছে এই পোঙ্গল ছাড়াও দেখা যাচ্ছে বিহারিদের যেমন ছট পুজো হয় এগুলো ভীষণই জনপ্রিয় এবং এইসব দিনগুলোতে অবশ্যই ছুটি থাকে তাছাড়া দেখা যাচ্ছে অন্যান্য যে সমস্ত যেমন কলকাতার দিকে থাকে যে দুর্গা পুজোর সময় চার দিন ছুটি থাকে বা দেখা যাচ্ছে অন্যান্য আরও যে সমস্ত পুজো থাকে গণেশ পুজো বা এইরকম কিছু উৎসব সেগুলোতে আমাদের কলকাতার দিকে বা ধরুন আমাদের পশ্চিমবঙ্গে সেগুলো ছুটি থাকে কিন্তু বাইরের দিকে গণেশ পূজাতে ছুটি থাকে বা দেখা যাচ্ছে ঈদের সময় ছুটি থাকে মহরমের দিনে এগুলো অবশ্যই ছুটি হয় এবং যে যেভাবে উদযাপিত হয় বড়দিনের সময় তো অবশ্যই কেক কেটে বা দেখা যাচ্ছে ভীষণ ভাবে সেগুলো পালন হয় কেক বা আরও অনেক কিছুভাবে তারা উদযাপন করে খ্রিষ্টানরা এবং মুসলিমরা যেটা করে তাদের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান থাকে তার মধ্যে দেখা যাচ্ছে লাচ্ছা পরোটা তারা করে তারপরে পায়েস করে বিভিন্ন তাদের যেমন তাদের সমাজে গরু খাওয়া হয় তো সেগুলো করে এবং বাঙালিদের ক্ষেত্রে যে সমস্ত উৎসবগুলো হয় কালী পূজা তারপরে দুর্গা পূজা বা লক্ষ্মী পুজো এইসব পুজোগুলোতে বা পৌষ পার্বণে তাদেরকে বিভিন্ন পিঠে পুলি বা দেখা যাচ্ছে নিরামিষ তরকারি বা কোনও কোনও উৎসবে মাছ মাংসও তারা ধুমধাম করে খায় এবং ভীষণভাবে তারা আনন্দ করে এবং এইভাবে তারা পালন করে আরও যেমন বিভিন্ন দেবদেবীর ঠাকুর নিয়ে মূর্তি পূজা নিয়ে ব্রাহ্মণ দিয়ে তাদের তাদেরকে পূজা করা এবং ভীষণ নতুন জামা পরা এইভাবেই আমরা সবকিছু পালন করি